আমাদের বর্ষা ঋতু পশ্চিমবঙ্গে জুন মাসের সেকেন্ড উইকে প্রবেশ করে এবং আগস্ট মাসের সেকেন্ড উইক পর্যন্ত এই বর্ষা মরশুম চলে এই সময় আমাদের এখানে প্রচুর বৃষ্টিপাত হয় বৃষ্টিপাতের পরিমাণ তিনশো চল্লিশ এমএম কিছু কিছু জায়গায় এতটাও বৃষ্টিপাতের পরিমাণ হয় না তবে কিছু কিছু জায়গায় প্রচুর পরিমাণে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হয় যার ফলে শহরের বিভিন্ন অঞ্চলে জমা জল জমতে থাকে